ছোটোদের আঁকা বা হস্তশিল্প শেখার শুরু করার কোনো বয়স হয় না যার মধ্যে যে ট্যালেন্ট থাকে সেটা ছোটোবেলা থেকেই হয় একটা ছোটো বাচ্চা একটা দু আড়াই বছর থেকেই সুন্দর আঁকতে পারে যে সে বিভিন্ন জিনিসই আঁকুক না কেন বা বিভিন্ন কাদা দিয়ে যে বিভিন্ন ধরনের জিনিস বানান সেটাই তার কাছে অনেক সে ছোটো ছোটো ছোটো করে মানে আস্তে আস্তে শিখতে শিখতে শিখতে শিখতেই তো সে বড় হয়ে একটা সুন্দর জিনিস আঁকবে বা সুন্দর জিনিস তৈরি করবে তাই ছোটোদের ছোটো বয়সে যার যেটা আগ্রহ সে ছোটো বয়স থেকেই করা উচিত তার জন্য কোনো সঠিক কোনো বয়স দরকার নেই দু আড়াই বছর থেকেই একটা বাচ্চা আঁকতে পারে বা কোনো জিনিস তৈরি করতে পারে